হ্যাঁ নমস্কার রাজশেখরবাবু হ্যাঁ আপনাদের বিভাগের যে আপনাদের কর্মচারী এবং আপনার দলের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের যে কাজ তাতে আমাদের কম্পানি খুবই খুশি আপনারা আরও বেশী উন্নতি করুন এবং আমরা চাই যে বাজার আরো বেশী করে আমাদের কম্পানির দ্রব্যগুলোকে ব্যবহার করুক এবং আপনারা সেই লক্ষ্যে এগিয়ে যান এখন অবধি আপনাদের যে কর্মকুশলতা তাতে কম্পানি খুশি কিন্তু এতেই থেমে থাকলে হবে না রাজশেখরবাবু আমাদের নেক্সট পরবর্তী পর্যায়ে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে আমাদের বিভা বাজারীকরণ প্রক্রিয়াকে সুতরাং সেই হিসাবে আপনার কি বলার আছে সেই বিষয়ে আমাদেরকে জানান

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অত্যন্ত ভালো বিষয়ে আপনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন রাজশেখরবাবু আপনার এই কাজ এবং আপনার দলের এই কাজ কম্পানি খুব ভালোভাবেই নিয়েছে এবং কম্পানি চায় আপনারা যে চতুর্থ স্থানে কম্পানিকে নিয়ে গিয়েছেন সেখান থেকে যাতে এই বাজারে আমরা কম্পানিকে এক নম্বর অর্থাৎ প্রথম স্থানে নিয়ে যেতে পারি তার জন্য কি কি করা যায় এবং আমাদের তরফ থেকে সমস্ত রকম সময় সাহায্য এবং সমস্ত রকমের আপনাদের লোকবল আমরা আপনাদেরকে সমর্থন জানাবো আপনারা আপনাদের সেইমতো করে কাজ এগিয়ে নিয়ে যান এবং কম্পানির সঙ্গে যোগাযোগ রেখে কম্পানির সমস্ত মূল্যবান পরামর্শ মেনে আপনার দল এবং আপনার অধীনে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করুন মোটিভেট করুন

হ্যাঁ আমরাও অত্যন্ত খুশি আমরা নিশ্চয়ই আপনার প্রস্তাব মতো আপনার প্ল্যান্টে একবার ভিজিট বা একবার দেখার চেষ্টা করবো এবং সময় বের করে আমরা ওর পর্যবেক্ষন করবো অনেক ধন্যবাদ